বর্তমানে পশুপালনে কৃষকরা বিভিন্ন সাধারণত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে এবং সেগুলিকে বিভিন্নভাবে কাটিয়ে উঠতে পারে সেগুলির মধ্যে অন্যতম কিছু সমস্যার কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে পশুর স্বাস্থ্য ও রোগ পশুদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ সঠিক পুষ্টি ও প্রাকৃতি মূল্যে চিকিৎসা ও উচ্চমানের সম্পূর্ণতা প্রদান করা উচিত রোগ প্রতিরোধ পর্যাপ্ত পরিবেশে সরবরাহ এবং নিরাপদ সারমর্মের উপর গুরুত্ব দিয়ে সাধারণত পশুদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায় তাই পশুদেরকে রোগের থেকে দূরে রাখতে হবে খাদ্য এবং পুষ্টি সঠিক সঠিকভাবে পশুদের জন্য দেওয়া উচিত তবে তারা সঠিক আহার পেয়ে ধীরে ধীরে বড়ো হয়ে উঠবে পশুদের পুরাতন ও অন্যান্য পশুর জন্য কাটিয়ে নেওয়া উচিত পশুর উচ্চমানের পুষ্টির জন্য উপযুক্ত উপযুক্ত খাদ্য প্রদান করা উচিত এছাড়াও সম্পূর্ণতা সম্পূর্ণতা ও পশুর প্রভুতার ওপর সাধারণ মানুষের দেখাশোনা করা উচিত তাহলেই পশুরা বড়ো হয়ে উঠতে পারবে পশুর ব্যবস্থাপনায় পরিপূর্ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশুর জন্য যথাযত গৃহস্থান প্রদান এবং উচ্চমানের সারমর্মের দক্ষতা মানব পশুর বন্ধুত্বের উপর গুরুত্ব দিয়ে পশুদের জীবনের মান বানানো উচিত তাছাড়াও পশুদেরকে যথাযত খাদ্যের সরবরাহ সংক্রান্ত পরামর্শ গ্রহণ করতে হবে আমাদের পশুদের সম্পর্কে বিভিন্ন যারা বড়ো বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছে গিয়ে আমাদের পশুদের খাদ্য গুণাগুণ বাসস্থান এবং অন্যান্য জিনিষ নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে ফলে আমরা পশুদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে পারবো এছাড়াও কিছু দিনের জন্য আমি যদি বাড়ি থেকে অনেক দূরে চলে যাই তো সেক্ষেত্রে পশুদেরকে আমি কোনো পাড়া বা প্রতিবেশীর কাছে রেখে যাবো যাতে তারা ভালোভাবে দেখাশোনা করে তাকে রাখতে পারে এবং আমার পশুদের কোনো অসুবিধা না হয় এছাড়াও বিভিন্ন কোনো যদি খারাপ সম্মুখীন হয় পশুরা সে ক্ষেত্রে পশুদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে সরকারি হাসপাতালে সেখানে তাদের বিনামূল্যে চিকিৎসা করা প্রদান করা হয়